আমরা দুপুরবেলার খাবার অর্ডার করেছি সাতবাহার হোটেল থেকে আজকে আমাদের নিরামিষ সেই জন্য আজ আমার আর রান্না করতে ভালো লাগছে না সেই জন্য দুপুরে খাবার অর্ডার করেছি ভাত ডাল পোস্ত সুক্তো আর দু একটা ভাজাভাজি এখন গোপীদাকে আমি ফোন করে জিজ্ঞেস করছি যে কখন আসবে সবাই খাবার জন্য বসে আছে সবাইয়ের খুব ক্ষিদেও পেয়েছে গোপীদা বলছে এই একটার ভিতরেই চলে আসবে রাস্তায় আছে তাই জানতে চাইছি কখন আসবে সবাই চলে এলেই আমরা খেতে বসব